বিদ্যালয়ে আমার এক দিন বিজ্ঞান পরীক্ষা ছিলো না মানে আমি আঠেরো তারিখে দেখছি যে কুড়ি তারিখে আমার বিজ্ঞান পরীক্ষা আছে কিন্তু আমি ভুল করে একুশ তারিখের পরীক্ষা মানে ভূগোল পরীক্ষার পড়াগুলো করে নিয়েছিলাম বিজ্ঞান পড়া না করে এবার যখন উনিশ তারিখে আমি দেখি রুটিনটা রাত্রেবেলায় ঘুমানোর আগে তখন দেখি যে পরের দিনে তো বিজ্ঞান পরীক্ষা আছে অথচ আমি ভূগোল পরীক্ষা পড়েছি এটা আমার জীবনের অনেক বড়ো একটা ভুল কারণ এরকম ভুল খুব কম হয় বা হয়ই না বলতে গেলে যে পরীক্ষার মতো বিষয়টাকে আমি এইভাবে ভুল পড়েছিলাম পরের দিনে কি পরীক্ষা দেবো সেই নিয়ে অনেক চিন্তায় ছিলাম তাই সারা রাত জেগে কোনোভাবেই বিজ্ঞানের ওই পাঠ্য সূচি শেষ করেছি পরীক্ষার জন্য এবং পরীক্ষা ভালোই হয়েছিলো